হ্যালো এই বসে আছি বলো হ্যাঁ ফ্রি আছি বলুন

লিস্টগুলো তো আমার কাছেই আছে লিস্টগুলো আমার কাছেই আছে গার্জেন তো সব প্রায়ই মানে সবাইকেই বলব গার্জেনের মধ্যে ওগুলো বলব

হ্যাঁ পিউ ম্যামের কাছে আছে হ্যাঁ ওটা পিউ ম্যামের কাছে আছে আর এটা সরস্বতী পুজোর এটা আমার কাছে আছে আপনি যারা যারা ইম্পর্ট্যান্ট আছে তাদেরকে বলুন আর আমিও সেম ওটাই বলব এমনি দশটার সময় তো স্কুল খুলে এমনি এগারো বারোটার সময় প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে হ্যাঁ বলা হয়েছে মানে বলব এমনি যেমন ফাংশন হয় অমনি হবে আর কী ফাংশন হবে অভিভাবকদের জানানো হবে হ্যাঁ হয়ে গেছে খাবার দাবারের আয়োজন আপনি আপনার কাছে যে লিস্ট আপনার কাছে যে লিস্টটা আছে ওটা আপনি বলেছেন সবাইকে আচ্ছা আমি আমার যে লিস্টটা আছে ওটা আমার কাছে আছে আমি বলে দেব সবাইকে আর আপনার কাছে যেটা আছে আপনি বলে দেবেন আচ্ছা যে আপনি কী করছেন ও আচ্ছা

ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নমস্কার